হ্যালো এটা কি ভাই ভাই রেস্টুরেন্ট আমি অন্তিমা মন্ডল বলছি আমার ঠিকানা মালেকান ঘুমটি মধ্যপাড়া আমি আপনাদের হোটেলে প্রতিদিনের কাস্টমার আজ আমি আপনাদের হোটেলে যেতে পারছি না এই জন্য আমার কিছু খাবার লাগবে এগুলি কি আমার এখানে পাঠানো যাবে যদি পাঠানো সম্ভব হয় তাহলে আপনাদের রেস্টুরেন্টে একজন সদেস্যের নম্বর আমার কাছে দেবেন তাহলে আমি তার কাছে ফোন করে জেনে নিতে পারবো যে খাবারটা পৌঁছাবে কি না আর আমার যে খাবারটা লাগবে সেটা হলো বিরিয়ানি চিকেন চাও আর পাস্তা এইগুলো হলেই হবে যদি পাঠানো সম্ভব হয় তাহলে আমাকে একটা ফোন করে জানিয়ে দেবে আমি তাহলে বলে দেবো কোথায় আনতে হবে